হ্যালো হ্যাঁ বলছি আপনি কি ধান বিক্রেতা হ্যাঁ বলছি যে আপনার ওখানে কী কী ধান পাওয়া যাবে পঙ্কজ সিয়ার না মানে এগুলো কি পাওয়া যাবে হ্যাঁ বলছি এখন ধানের রেট কেমন চলছে হ্যাঁ আমি ধান কিনবো আমার প্রায় সবটা একশো বস্তা লাগবে হ্যাঁ আর এখন আপনাদের ওখানে ধানের রেট কেমন চলছে বস্তা কত করে দিচ্ছেন হাজার টাকা বস্তা আর বলছি আপনাদের বাড়ি পর্যন্ত কি ভ্যান যাবে না ও আচ্ছা আর বলছি একশো বস্তা দিতে পারবেন তো সবটা

হ্যাঁ ক্যাশেই লেনদেন করবো একটু ধানের দামটা একটু কমালে একটু ভালো হতো এখন সিয়ারের দাম তো অতটাও নেই হাতে রাখা অবস্থা হচ্ছে না পার্ট পার্ট পার্ট নেই শুধু পাবেন না আপনি হাজার টাকা পেয়ে যাবেন সিয়ার পঙ্কজ পাবেন হাজার টাকা হ্যাঁ আর আপনাদের ওখানে আপনি ছাড়া আর কেউ ধান বিক্রি করে আমি সবটা একশো বস্তা নিতে পারবো না আপনারা আপনারা যা দেবেন নেবো আপনি কতটা জমি চাষ করেন আচ্ছা হুম বলছি ওখানে ভ্যান ভ্যান তো ঢুকে যাবে আপনাদের ওখানে

আচ্ছা ঠিক আছে